শ্রোতাদের দেখে আমি কোনো দিন নার্ভাসনেস অনুভব করি না কারণ আমি গানকে খুব ভালোবাসি শ্রোতারাও আমাকেও খুব ভালোবাসে তারা যদি আনন্দ পায় আমি গান গাওয়ার পরে তারা যে আমি মঞ্চে ওঠার পরে তারা আমাকে খুব উৎসাহিত করে শ্রোতারাই হচ্ছে আমার কাছে আসল ভগবান কারণ তারা গান শুনে যদি আনন্দিত হয় তারা যদি খুশি মনে বাড়ি ফিরে যায় আগামী দিনে তারা আমাকে মঞ্চে আবার ডাকবে গান গাইতে সেই জন্য আমি শ্রোতাদেরকেও যেমন ভালোবাসি তারাও আমাকে খুব ভালোবাসে তাই আমি শ্রোতাদের টানে আমি অনেক দূর দূর যেতে পারি গান গাইতে এটাই আমার কাছে প্রধান প্রাপ্য